আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের বাংলাতেই প্রচার এবং কেন্দ্রীয় সরকার অফিসগুলোতেও এখন বাংলাতে সব অনুষ্ঠানগুলো পরিচালনা করা হচ্ছে আমরা যেমন দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন মুসলিম ইয়েগুলো সেগুলো সবই অনুষ্ঠানগুলো যেগুলো করা হচ্ছে সব বাংলাতেই প্রচার হচ্ছে আবার কখনো ভোটের প্রচারে সেখানেও মোটামুটি বাংলা বাংলা ভাষাকেই আমরা গুরুত্ব দিচ্ছি এবং বাংলাতেই আমরা চেষ্টা করছি যাতে বাংলার ঐতিহ্যটা ধরে রাখা যায় এবং যাতে বাংলা আরো সংস্কৃতির মানটা বাড়ে তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি